হ্যালো হ্যাঁ কাকিমা ভালো আছি তুমি আমার প্রণাম নেবে শুভ নববর্ষের হ্যাঁ কেমন আছো তোমরা আমি ভালো আছি হ্যাঁ তোমাদের ওদিকেও গরম আমাদের এদিকে তো টেকা যাচ্ছে না প্রচন্ড গরম হ্যাঁ কমার আর নাম নেই বৃষ্টি কবে পড়বে কোনো ঠিক নেই পড়াশোনা তো চলছে এই তো এবারে এইচএস দিলাম দেখা যাক কি রকম হয় ফলাফল ভাবছি তো পদার্থ বিদ্যায় কোথাও স্নাতকের জন্য ভর্তি হব দেখি কিরকম ফলাফল হয় সেই তার ওপরে ডিপেন্ড করছে কি করব না করব এখনও তো বুঝতে পরীক্ষা তো ভালো হয়েছে মোটামোটি নব্বই শতাংশ তো আশা করছি পাবো দেখা যাক এবার আমি তো বিজ্ঞান বিভাগটা সুজিত স্যারের কাছেই পড়তাম আর বাংলাটা পড়তাম রজত স্যার আর ইংরেজি পড়তাম ইয়ে স্যারের কাছে রাজা স্যারের কাছে আর তোমার ওই ইতিহাস ভূগোল এগুলো ঘরেই নিজেই এই ইতিহাস ভূগোল না সরি তোমার ওই বিজ্ঞান বিভাগের নিয়েই তো পড়তাম সরি সরি ভুল বলে দিচ্ছি এই টাই পড়তাম হ্যাঁ ভুলে গেছি আমি সেই মাধ্যমিকের গল্প বলে দিচ্ছি তোমাকে যাই হোক হ্যাঁ কি বললে হ্যাঁ পরীক্ষা তো ভালই হয়েছে কিন্তু ব্যাপার হচ্ছে এতো বুঝতে পারছি না কিরকম কি নম্বর হবে হ্যাঁ তো আমাদের তো তারপরে আবার তো জয়েন্টে জয়েন্টে বসেছি জয়েন্ট ও দিয়েছি দেখি এবার যদি ইঞ্জিনিয়ারিং কলেজগুলায় কাউন্সেলিংয়ে নাম ওঠে তাহলে সেখানে গেলেও হ্যাঁ তাহলে খুবই ভালো হবে ইয়েতেও দিয়েছি মেডিকেলেও বসেছি দেখা যাক কোনটা কপালে কি আছে আমি ভাবছি আপাতত ভাবছি আমাদের এই পুরুলিয়াতে সিধু কানহু বিশ্ববিদ্যালয়তেই পড়বো তারপরে দেখা যাক কি হয় যদি যাদবপুরের মত জায়গায় হয়ে যায় তাহলে ওখানেই চলে যাবো হ্যাঁ হ্যাঁ এখানে হলে ভালই হয় ঠিক আছে তুমি চলে এসো গরমটা কমলে একবার ঘুরে যেও বাড়িতে আচ্ছা আচ্ছা আর এমনি কাকু ঠিক আছে তো ঠিক আছে তাহলে একবার ঘুরে যেও সময় পেলে ঠিক আছে রাখছি তাহলে